পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা নিয়ে বলতে হলে প্রথমেই বলতে হয় যে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা না খুব উন্নত আবার না খুবই অনুন্নত মোটামুটি শিক্ষা ব্যবস্থা উন্নতি করার চেয়ে জায়গাতে সবসময় সব ব্যবস্থাতেই থাকে ঠিক সেরকমভাবে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাতেও আছে প্রাথমিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষার যে স্কুলগুলি সেই স্কুলগুলোতে যে পাঠক্রম সেই পাঠক্রমটা আমার মনে হয় অনেকটাই পিছিয়ে পড়া পাঠক্রম সেই পাঠক্রমটাকে উন্নত করার জন্য নানারকম বেসরকারি স্কুল যেগুলো সমসাময়িক ভাবে চলে সেই স্কুলগুলোতে যেরকমভাবে পড়ানো হয় সেই বিদ্যালয়তে যেরকমভাবে পড়ানো হয় নানারকম ল্যাবরেটরি থাকে ফিজিক্স কেমেস্ট্রি বায়োলজি ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞানের যত ল্যাবরেটরি এবং ভাষা যে আলাদা লাইব্রো ল্যাবোরেট্রি ভাষা জ্ঞান ভাষার উচ্চারণ শব্দের উচ্চারণ শেখানো হয় সেইরকম সমস্ত ব্যবস্থাগুলি সরকারি বিশ্ব বিদ্যালয়গুলোতে আমরা এখনো দেখতে পাই না এবং যদি বলা হয় বোর্ডের পাঠক্রম নিয়ে সেটাও বলতে হয় নম্বরের অনেকটাই ছড়াছড়ি আমরা দেখতে পাই শেষ লাস্টের কিছু বছরগুলিতে কিন্তু যদি এটা বলা হয় যে নম্বরের ছড়াছড়ির ভিত্তিতে জ্ঞানটা সেভাবে আসছে কিনা আমরা বলতে পারি যে না সেভাবে কোনোভাবেই আসছে না কারণ যেটা বেসরকারি বিশ্ববিদ্যালয় বেসরকারি বিদ্যালয়ে যে জিনিসটা পড়ানো হয় ক্লাস ফাইভে সেই জিনিসটা কিন্তু সরকারি বিদ্যালয়গুলিতে ক্লাস নাইনে গিয়ে বা এইটে গিয়ে শিখছে এবং অনেকটাই পিছিয়ে পড়া পাঠক্রম এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা নিয়ে বলতে হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাতে আমাদের সিবিসিএস সিস্টেম ইনক্লুড করার পর অনেকটাই উন্নত হয়েছে তবে ইন্টার্নশিপ এবং চাকরির ব্যবস্থা চাকরিভিত্তিক যদি পড়াশুনো হয় তাহলে আরও আমাদের যুবকরা অনেক সুবিধা যুবক যুবতীরা অনেক সুবিধা পাবে